হ্যাঁ মনে আছে পাঁচটি তারিখের কথা যেমন প্রথমত উনিশশো চুরাশি সাল একত্রিশে অক্টোবর ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার নিজের দেহরক্ষীর কাছে তিনি প্রাণ হারিয়েছিলেন সকাল দশটা নাগাদ তিনি তার বাসভবন থেকে কার্যক্ষেত্রে যাচ্ছিলেন ঠিক সেই সময় তার দুজন দেহরক্ষী বিয়ান সিং ও জসবন্ত সিং তারা দুজনেই পর তার উপর গুলি বর্ষণ করে এবং সেখানেই তিনি মৃত্যুর মুখে লুটিয়ে পড়েন সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সমস্ত জনগণ শোকাহত ও মর্মাহত হয়ে যায় এবং সমস্ত রাষ্ট্র পো থেকে শোকের বার্তা আসে তারাও খুব বিহ্বল ও শোকাহত হয়ে পড়ে আমরা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে হারিয়েছিলাম সেই উনিশশো চুরাশি সালের একতিরিশে অক্টোবর দ্বিতীয় তারিখ মনে আছে আমার একটা ঘটনার কথা উনিশশো অষ্টাশি সালের এগারোই নভেম্বর মঙ্গলবার একটা ঝড় হয়েছিলো সঙ্গে জলোচ্ছ্বাস ছিলো ঝড়টির নাম ছিলো হারিকেন ঝড় যে ঝড়ে জলস্ফীতি হয়ে আমাদের গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছিলো ভরা ফসল তখন মাঠে পাকা ধান সব নষ্ট হয়ে গিয়েছিলো মানুষের অভাব ও দুর্দশা নেমে এসেছিলো আমরা

ক্ষতিগ্রস্ত হয়েছিলাম গ্রাম পেপ মের পর গ্রামের মানুষ ওই দু হাজার নয় সালের দশই মে তারপরে হয়েছিলো দু হাজার নয় সালের দশই মেতে যে ঘটনাটা সেটা হলো আয়লা বা সুনামি এই আয়লা আমাদের খুব ক্ষতি করেছিলো প্রচণ্ড জলস্ফীতি ঘটেছিলো সাগরে সুনামি নেমেছিলো যে সুনামিতে গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছিলো আমরা কয়েক বৎসর যাবৎ মাঠে কোনো ফসল হয়নি গ্রামের এইট্টি পারসেন্ট উদ্ভিদকুল গাছ গাছালি মারা গিয়েছিলো সেই ক্ষত আমাদের পাঁচ থেকে সাত বছর লেগেছিলো সারতে ক্ষতিগ্রস্ত মানুষ হাহাকার করেছিলো বছরের পর বছর তারা মাঠে ধান রোপণ করতে পারেনি কয়েক বৎসর যার ফলে খুব দুর্দশা নেমে এসেছিলো পরবর্তী তারিখ ছিলো মনে আছে দু হাজার তেইশ সালের চোদ্দই জুলাই ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ হয়েছিল ভারতের চন্দ্রযান থ্রি সেটা চোদ্দ দিনের পরে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছিলো বিক্রম ল্যান্ডার নামে একটি র্যাডার যার মাধ্যমে চন্দ্রের দক্ষিণ মেরুর বিভিন্ন ছবি ভারতবর্ষের ইসরোর কাছে পাঠিয়েছিলো বিভিন্ন তথ্য সংগ্রহ করে মনে পড়ে আরও একটা তারিখের কথা দু হাজার তেইশ সালের দোসরা সেপ্টেম্বর সূর্যযান শনিবার সকাল এগারোটা পঞ্চাশ সময় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে লঞ্চ করেছিলো প্রথম সৌর মিশন আদিত্য এল ওয়ান তার বিভিন্ন ছবি সংগ্রহ করে ইসরোকে পাঠিয়েছে